হ্যাঁ আমি দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম সেখানে দার্জিলিংয়ে পাহাড়ে উঠে ঘুরবো বলে যখন গাড়ি করে উঠছিলাম যেমন মনে হচ্ছে শুধু বমি হয়ে যাবে এবং পর্বতে আরোহণের যে কষ্ট কঠিনভাবে উপভোগ করেছিলাম যেমন প্রাণ একবারে ওষ্ঠাগত তাতেও খুব আস্তে আস্তে ভয়ে উঠলাম এবং সবাই খুব ভীত যে বেড়াতে গেছি আনন্দ সেটা হয়তো পরে পেয়েছিলাম কিন্তু পাহাড়ে ওঠার সময় সেই ভয় যেমন আমাদিকে জড়িয়ে ধরেছিলো সেই ভয় কাটতেই অনেকক্ষণ সময় গেলো আর এই পাহাড়ে ওঠার সময় আমাকে খুবই ভয় পায় কেন গাড়ি যদি খাদে পড়ে যায় তাহলে তো আর কোনো ঠিকানা থাকবে না তাই আমি মনে করি পাহাড়ে ওঠার বর্ণনা আমাকে খুব ভয় পায়